আমার মতামত অনুযায়ী প্রত্যেকটি বইয়েই সত্য ঘটনার উপর নির্ভরশীল লেখক সবসময় তার লেখার মধ্যে দিয়ে সমাজের সত্য দিকগুলোই তুলে ধরেন পৃথিবীতে এত এত বইয়ের মধ্যে যে কোনো একটি বইকে প্রিয় বলা আমার পক্ষে সম্ভব নয় তাও যদি বলতে হয় আমি আমার ছোটবেলাকার সাথীদের নাম নেব যেমন নন্টে ফন্টে টেনিদা ঠাকুরমার ঝুলি